যখন ছেলেমেয়েদের পড়াশুনা চলে তখন স্বামীর সাথে একটু অর্থ উপার্জন নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিলো তখন ভাবলাম যে স্বামী কোথা থেকে অর্থ এত পাবে দুজনে মিলে আমরা যদি কিছু রোজগার করি তাহলে এই অর্থ উপার্জন নিয়ে আর ভুল বোঝাবুঝি হবে না তাহলে কোনো সমস্যায়েও পড়তে হবে না তখন দুজনে মিলে কিছু না কিছু রোজগারের উপায় খুঁজে বের করলাম